জলপাইগুড়ি এবং তার আশেপাশে বেশ কিছু বেসরকারি হাসপাতাল রয়েছে কয়েকটি উল্লেখযোগ্য হাসপাতাল হল নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ ও হাসপাতাল এটি একটি বৃহৎ এবং জনপ্রিয় হাসপাতাল যা বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা প্রদান করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল এটি একটি উন্নত হাসপাতাল যা উন্নত চিকিৎসা সরঞ্জাম এবং অভিজ্ঞ চিকৎসকদের দ্বারা পরিচালিত আশা নার্সিং হোম এটি একটি ছোট্ট হাসপাতাল যা সাশ্রয়ী মূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করে ম্যাক্স হেলথ কেয়ার এটি একটি বহু বিশেষজ্ঞ হাসপাতাল যা বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা প্রদান করে ডে লিট হাসপাতাল এটি একটি ছোট্ট হাসপাতাল যা মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবায় বিশেষজ্ঞ অ্যাক্সেস যোগ্যতা এবং সামর্থ্যের ক্ষেত্রে কিছু অসুবিধা খরচ বেসরকারি হাসপাতালের চিকিৎসা খরচ অনেক সময় সরকারি হাসপাতালের চেয়ে বেশি হয় অবস্থান বেশিরভাগ বেসরকারি হাসপাতাল শহরের কেন্দ্রস্থলে অবস্থিত যার ফলে গ্রামীণ এলাকার মানুষদের জন্য এইগুলিতে পৌঁছনো কঠিন হতে পারে পরিবহন যানবাহনের অভাব এবং উচ্চ পরিবহন খরচের কারণে অনেক মানুষ বেসরকারি হাসপাতালে যেতে পারে না কর্মীদের আচরণ কিছু ক্ষেত্রে রোগীরা কর্মীদের আচরণের ব্যাপারে অভিযোগ করে থাকেন এই সমস্যাগুলি সমাধানের জন্য কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে সরকারের পক্ষ থেকে বেসরকারি হাসপাতালগুলিকে ভর্তুকি প্রদান করা গ্রামীণ এলাকায় বেসরকারি হাসপাতাল স্থাপন করা পরিবহন ব্যবস্থার উন্নয়ন করা কর্মীদের প্রশিক্ষণ প্রদান করা এবং তাদের রোগীদের প্রতি সহানুভূতিশীল হতে উৎসাহিত করা